হ্যাঁ আমার একটি পোষা প্রাণী আছে সেটি হল কুকুর কারণ আমরা অনেক সময় বাইরে চলে যাই তাকে নিয়েও যাই আর কিছুক্ষণের জন্য হলে তাকে বাড়িতে রেখে যাই অনেকটা নির্ভাবনায় থাকি আর আমার কুকুর পুষতে ভীষণ ভালো লাগে তারাও একটা প্রাণী তাদেরকেও কিছু মুখে আহার দিয়ে ভালোবেসে তাদের কাছ থেকেও তাদের মুখের চাহনির মধ্য থেকে একটা আনন্দ খুঁজে পাই